হ্যাঁ আমি মনে করি যে মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বাইরেও অনেক মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলে তো পশ্চিমবঙ্গের বাংলা সংস্কৃতিতে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বাংলা ভাষাই প্রধান ভাষা বাংলা ভাষাই মাতৃভাষা তো বাংলা ভাষা এখানে যেমন স্কুল স্কুল কলেজে যেমন বাংলা ভাষায় শেখানো হয় বাংলা ভাষায় ডিগ্রি অর্জন করানো হয় তেমনি বিভিন্ন রকম মিডিয়া টি ভি চ্যানেল সোশ্যাল মিডিয়া সব কিছুতেই বাংলা ভাষার ব্যবহার করা হয় সেটা আমরা প্রতিদিন দেখে থাকি এবং আমাদের দৈনন্দিন জীবনে বাংলাদেশের প্রতিটি বাংলা ভাষার বাংলা ভাষার প্রতিটি প্রতিবেদন টি ভি শো সব ধরনের আনন্দমূলক শো আমরা দেখে থাকি টি ভিতে শুনে থাকি রেডিওতে এবং মোবাইল ফোন ল্যাপটপে তো প্রতিদিন পশ্চিমবাংলার সমস্ত খবরাখবর সব কিছু আমরা বাংলাতেই দেখে থাকি